ও আচ্ছা আচ্ছা আচ্ছা হ্যাঁ বলবো বলতে দেখুন ওই আমরা তো হচ্ছে ওই হচ্ছে দেখবেন আপনাদের যে ওই ফেডারেল ব্যাংক আছে না তো আপনাদের তো ফেডারেল ব্যাংক আর আমাদের ইম্পিরিয়াল তো আগামী শনিবার তো ছুটি আছে নাকি তো হ্যাঁ রবিবারও আছে তো সেটাই ভাবছি যে দু দিন ঘুরে বাড়ি থেকে ঘুরে আসি চলুন এবার ওহ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটাই

হ্যাঁ হ্যাঁ ট্রেনে তো যাবো তো বটেই বাসে অনেক ঝামেলা কলকাতা থেকে সকালের দিকে শনিবার শুক্রবার বিকেলের দিকে চলুন তবে শনিবার তো ছুটি আছে নাহলে নাকি শনিবার সকালে বাড়ি যাবেন শনিবার রোববার দু দিন ছুটি থাকছে

তাহলে বিকেলের দিকেই চলুন হুম হুম হুম হুম তাহলে ওই চারটে আটচল্লিশে একটা ট্রেন আছে ওইটা ধরুন না তিনটের দিকে অফিস প্রায় সারা হয়ে যায় সাড়ে তিনটের দিকে ওখান থেকে লিভ নিলেও ওখানে আপনার এ ওখান থেকে সাড়ে তিনটে থেকে সাড়ে চারটে এক ঘন্টার বেশি লাগবে কি আসতে শেষ হয়ে গেলেও নাহলে আবার সেই সাতটা পঁয়ত্রিশে আছে ট্রেন সন্ধ্যা

ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা